হ্যাঁ আমি আপনাকে আমার পড়াশোনার ব্যাপারে বলতে পারি পড়াশোনা করে আমি অনেকটা দূর এগোতে পারি পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা করলে আমরা যে চাকরি পেতে পারি পড়াশোনা এমন একটা জিনিস যেখানে আমরা পড়াশোনা করলে অনেকটা জ্ঞ্যান অর্জন করতে পারি পড়াশোনা করলে পড়াশোনা ঠিক মতো করলে আমরা চাকরি পেতে পারি এবং চাকরি করলে তবে আমরা আমি আমার মা বাবার পাশে এসে দাঁড়াতে পারি এবং মা বাবাকে কিছুটা উপার্জন করে তা তা ওনাকে সাহায্য করতে পারি পড়াশোনা আমার প্রথমত পড়াশুনো আমি কলেজে যেভাবে পড়াশোনা হয় তারপর কলেজ কমপ্লিট করে চাকরির জন্য অ্যাপ্লাই করা তারপর চাকরি পাওয়া নিজের পায়ে দাঁড়ানোটাই হচ্ছে মূল বক্তব্য পড়াশোনা করে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি এবং মা বাবার সাহায্য করতে পারি